আমি কাঁথি থেকে বলছিলাম কিছুক্ষণ আগে আমি সুইগির মাধ্যমে আপনাদের দোকান থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম তার মধ্যে ছিল সিঙাড়া এবং মিষ্টি ডেলিভারি বয় আমাকে এক ঘণ্টা আগে খাবারটা আমার বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছে আখন খাবারটা খোলার পর আমি দেখলাম খাবারের সিঙাড়াগুলো অধিকাংশই ভেঙে গিয়েছে এবং মিষ্টিগুলো একে অপরের সাথে লেগে গিয়েছে এটা দেখার পর আমি ডেলিভারি বয়ের সাথে কথা বলি এবং তাকে আমার এই সমস্যার কথা জানাই তো উনি বললেন যে ওনার কাজ দায়িত্ব শুধুমাত্র খাবার পৌঁছে দেওয়া উনি এসব ব্যাপারে কিছুই জানেন না এবং আপনার নম্বর দিলেন যে দোকানদারের সাথে কথা বলতে ও বলল যে এটা সম্পূর্ণটাই প্যাকেজের গণ্ডগোলের জন্য হয়েছে এটাতে ওর কোনো হাত নেই তো আপনাদের দোকানের ব্যবহারও খুব ভালো আপনাদের দোকানের খাবারও খুব ভালো এই সমস্ত দেখার পরেই কিন্তু আমি আপনার দোকান থেকে খাবারটা অর্ডার দিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে এইভাবে আমার খাবারগুলো নষ্ট হয়ে যাবে আমার বাড়িতে অতিথি এসেছে অতিথিদের জন্যই আমি অর্ডারটা দিয়েছিলাম এখন আমি অতিথিদেরকে তো আর এই ভাঙা সিঙাড়া আর মিষ্টি দিতে পারি না তো আমি পয়সা দিয়ে জিনিস কিনেছি আমি খাবার খারাপ খাবার বা ভাঙা খাবার কেন নেব তো আমি এটার জন্যই অনুরোধ করছি হলে আমার খাবারটা বদল করে দেওয়ার ব্যবস্থা করা হোক আর যদি না পারেন তাহলে আমার টাকা ফেরত দেওয়া হোক যদি না হয় তাহলে কিন্তু আমি পরবর্তীকালে কখনোই আর আপনাদের দোকান থেকে খাবার দোয় অর্ডার করব না এবং আমি সুইগিতেও উপরে কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব যাতে করে এইভাবে কোনো তার খো কাস্টমারকে হ্যারাস না হতে হয় তাকে যেন এইভাবে কোনো প্রতিক্রিয়ার সম্মুখীন না হতে হয়